আমি একবার অনলাইনে ফ্লিপকার্টের মাধ্যমে একটা শাড়ি কিনেছিলাম শাড়িটা মোবাইলের ছবি দেখে পছন্দ করেছিলাম রঙটা আমার একটু কিন্তু কিন্তু মনে হচ্ছিল কিন্তু আমার বোন আমাকে দেখে বলল এই শাড়িটা ভালো লাগবে তাই আমি সেটা কিনেছিলাম শাড়িটা যখন আসলো তখন শাড়িটা খুলে দেখলাম খুব সুন্দর রঙটা লাগছে মোবাইলে যা দেখেছিলাম তার থেকেও বরং আরও ভালো লাগছে শাড়িটা খুব নরম গায়ে পরলে খুব আরাম বোধ হয় এবং রঙটাও খুবই সুন্দর অনেকবার কাচার পরেও কিন্তু রঙটা ঠিকই আছে একটুও নষ্ট হয়নি এমনকি ফেঁসেও যায়নি খুব সুন্দর হয়েছে সেই কারণে আমার অনলাইনে শাড়ি কেনাটা আমার খুব ভালো লেগেছে এবং আমার একটা যেন নেশা হয়ে গেলো